কিছু জায়গার নামগুলি হলো যেমন জিতপুর বাইরাগুড়ি আলিপুরদুয়ার হলদীবাড়ি ট্যাঙ্কিতলা লিচুতলা কোর্ট মোড় কলেজ হল্ট বীরপাড়া তফসিঘাটা ঘরগড়িয়া বোকালি গরুর পাড় সোনারপুর আলুবাড়ি পূর্বকাঁঠাল বাড়ি শালকুমার চিলাপাতা পাতলা খাওয়া পঞ্চুকুমারি পৌরবস্তি কোচবিহার বানেশ্বর বটতলা ঋষিগঞ্জ ঘোসকাডাঙ্গা মাথাভাঙা দিনহাটা শিলিগুড়ি ময়নাগুড়ি রাজাভাতখাওয়া ডিমা আরজিনি হ্যামিলটন রশিকবিল গোসাইগাঁ এলিপাড়া মুর্শিদাবাদ পাম্পুবস্তি জয়ন্তী লাটাগুড়ি আনন্দনগর অরবিন্দনগর নেতাজি রোড দুর্গাবাড়ি শামুকতলা সলসলা বাাড়ি কামাখ্যাগুড়ি ভাটিবাড়ি লেবু বাগান কুমারগ্রাম মাঝের জাবড়ি বেলতলা নৈহাটি গোয়ালপাড়া বারুইপুর বারাসাত লোহারপুল বাটা মোড় চন্দননগর মালবাজার ইত্যাদি